কৃষির আমাদের গরু আছে গরু আমাদের গরু যখন প্রতিদিন পায়খানা গরু পায়খানা করে ওই গোবরগুলো নিয়ে গোবরগুলো নিয়ে মানে প্রতিদিনই সকালে গোল বলে গোল কাটে ওই গোবরগুলো নিয়ে বড় একটা গর্ত খুলে ওই গোবরগুলো প্রতিদিনই কাঁড়ি করতাম আবার প্রতিদিনই সকালে অনেককটাই গরু থাকে প্রতিদিনই সকালে গোবরগুলো নিয়ে ওখানে কাঁড়ি করতাম যখন অনেক দিন গোবরগুলো অনেক দিনই হয়ে যাবে পচে পচে যাবে পচে পচে যখন যাবে তখন ধরো ধরো আমরা কোনো ফুল গাছ বা যে কোনো গাছ গাছ করলাম তখনও ওই গোবরগুলো নিয়ে দিই আবার ধরো ধরো আমরা আমার মামারা ধান চাষ করে আমার মামারা ধান চাষ করে মামাদের মামারাও ওইরকম গোবরটা কাঁড়ি করে করে গোবর এক জায়গায় কাঁড়ি করে পচে পচে যখন যায় তখন আর সার কেনে না টাকা বেশি খরচ করে না ওই গোবরগুলো নিয়ে ছড়িয়ে দেয় আমার মামারা এরকম ফুল গাছ বা বিভিন্ন রকম ধরো গাছ ধরো গাছ চাষ করল ধরো টমেটো চাষ করল টমেটোয় ওইরকম গোবর ছড়িয়ে ছড়িয়ে দেয় গোবরগুলো খুব অনেক দিন হয়ে যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে গোবরগুলো তখন ওইরকম ছড়িয়ে ছড়িয়ে গোবরগুলো দেওয়া হয় আর কি এই গোবরে সার আর কেনে না ওই গোবরই ব্যবহার করা হয়